কৃষকেরা পশুদের মলমূত্র তারা বিভিন্ন জায়গায় ফেলে না দিয়ে সেটাকে কম্পোস্টিং সার হিসাবে ব্যবহার করে জমিতে চাষবাসের জন্য এছাড়াও তারা বিভিন্ন গোবর গ্যাসের ব্যবস্থা করে থাকি যে পশুদের মলমূত্র সেইখানে এক জায়গায় জড়ো করার পর সেখান থেকে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস থেকেও কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে রান্নার কাজেও কিন্তু ব্যবহার হয় পশুদের বিভিন্ন রকম বর্জ্য পদার্থ মলমূত্র কৃষকেরা চাষাবাদের কাজে প্রচুর পরিমাণে কাজে লাগে কৃষকদের যার ফলে কৃষকেরা কৃষিকাজের পাশাপাশি পশুচারণও করে কারণ তাদের মলমূত্রকে সার হিসাবে ব্যবহার করার জন্য এবং প্রতিনিয়ত চাষাবাসে তাদের ওই সার অত্যন্ত প্রয়োজনীয় এর ফলে কৃষিকাজও খুব ভালো হয় এবং ফসলও খুব ভালো হয় যার কারণে কৃষকেরা পশুদের বর্জ্য পদার্থকে সার হিসাবে বা কম্পোস্টিং সার হিসাবে ব্যবহার করে জমিতে চাষের জন্য